হ্যালো স্যার আসলে শুনেছিলাম আপনাদের পার্কটা খুব ভালো তাই অনেক দিন ধরে আমাদের পরিবারের সাথে আপনাদের পার্কে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল তাই আমি একটি টিকিট বুক করেছিলাম সেই টিকিটের রেফারেন্স নাম্বার হলো চার তিন

এবং ঘুরতে যাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশনটা টিকিটটা করেছিলাম সেটি যাওয়া হচ্ছে না তার কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বুঝতেই পারছেন যে এই দুদিন ধরে প্রাকৃতিক দুর্যোগ যাচ্ছে আসা সেখানে যেতে পারব না তাই আপনি যদি এই টিকিটেত ফিজটা ব্যাক করে দিতে পারেন কোনোভাবে তাহলে আমি খুব বাধিত থাকব আপনার কাছে আসলে বুঝতেই পারছেন এখনকার দিনে কী টিকিটের মূল্য কতটা এবং একটি মিডল ক্লাস ফ্যামিলি সেটি কতটা ধার্য মূল্য বহন করে নেয় আপনি কোনোভাবে এটি এই টিকিটটির অ্যামাউন্টটা ব্যাক করে দিতে পারেন তাহলে খুব ভালো হতো এবং আপনাদের এই পার্কটি শুনেছিলাম খুবই ভালো এবং আপনারা এই টিকিটের পরিমাণও ব্যাক করেন শুনেছে যত শীঘ্র সম্ভব যদি আপনি এই টিকিটের অ্যামাউন্টটা ব্যাক করে দেন তাহলে খুব ভালো হতো এবং আপনি যদি কোনোভাবে এই টিকিটের অ্যামাউন্টটি যত তাড়াতাড়ি সম্ভব ব্যাক করে দিতে পারেন এবং সেটি জানালে খুব বাধিত থাকতাম